হ্যালো বলছি লিনোভো টি টেন যেটা নিলাম এটা ভালো হবে লিনোভোর টি টেনের যেটা নিলাম ওটা তো খুব প্রবলেম করছে হ্যাঁ

হার্ড ডিক্সের প্রবলেম হচ্ছে তো মানে সফটআওয়্যারে এক দেড় ঘন্টা চার্জ দিচ্ছি তাও টানছে না এরও স্লোলি কাজ করা যায় দেখেই তো না দেখে কি বলছি আমি সমইস্যা আছে ওর আমার তো এর আগেও ছিলো না হুম হুম না আমি স তিন চার দিন থাকতে পারবো না তিন চার দিন পরে আসি তুমি থাকবেন আপনি কি ওয়ারেন্ট মানে চেঞ্জ করবেন কোম্পানিকে না আপনি এটা আমাকে সারিয়ে দেবেন যখন ছিলো তখন তো ওখানে ওয়ারেন্টি কার্ড তো আছে এখন ওয়ারেন্টি আমি যেটা বলছি সেটা আমি জানি যে যদি সেরমভাবে রেকোনাইজ করা যায় কোম্পানি অনেক সময় ফেরতও নেয় দিয়ে দেবো টাকা দিয়ে নতুন একটা মডেল নেওয়া যায় আর রেকোনাইজ না করলে ওরা সারিয়ে দিয়ে যায় তখন ওটা আপনাদের কোম্পানির থেকে ঠিক করতে হবে ওটা আপনাদেরও দোকান থেকেও ঠিক করতে কম্পানিকে আপনি কী করবেন না কী বলবেন তা ঠিক আছে আপনি ওই দিন গিয়ে আপনার সাথে কথা হবে আপনার সাথে সরাসরি